হ্যাঁ বলুন আমি কাঁথা স্টিচের কোথায় ভালো সবথেকে কাঁথা স্টিচের জিনিসপত্র পাওয়া যায় আমাকে একটু নিয়ে যেতে হবে হ্যাঁ আশেপাশে যে ভালো জায়গাগুলো আছে আমি তো এখানে প্রথম নতুন কিন্তু শুনেছি যে শান্তিপুরে নদীয়া শান্তিপুরে কাঁথা স্টিচ ভালো সেখানে কিছু কেনাকাটা করে আশেপাশে জায়গাগুলোও ঘুরে দেখতে চাই একটু হুম হুম

হ্যাঁ তো আমি সেখানে কিছু জিনিসপত্র কিনতে চাই তার পরে আশেপাশে যে নামকরা জায়গাগুলো আছে সেগুলো একটু আমাকে ঘুরিয়ে দেখাবেন মোটামুটি কত সময় লাগবে আমি তো এখানে নতুন আপনি সেটা বলে দিন যে আমি কীরকমভাবে হুম আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে আমি রাজি হ্যাঁ একটু বলে দেওয়ার জন্য একজন গাইডের দরকার আছে যে এটা এখানে কারণ নতুন তো আমি আচ্ছা এক্সট্রা কত চার্জ লাগবে সেটা বলুন আচ্ছা ঠিক ঠিক আছে আমি রাজি আছি আমি আমি ওই স্টেশনে সামনেই আছি স্টেশনের সামনে যে অটোগুলো আছে ওখানেই আছি তাহলে আপনি চলে আসুন আচ্ছা আর আর বলছিলাম যে এখানে কাঁথা স্টিচের কোন কোন জিনিস পাওয়া যায় শাড়ি ছাড়া না আপনারা তো এখানে মানে থাকছেন ইয়ে করছেন আপনারা ভালো জানবে আচ্ছা ছেলেদের জন্য কিছু জিনিসপত্র নেই এই ধরুন পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো কাঁথা স্টিচের এর মধ্যে হ্যাঁ হোম ডেকোরেশন যে পূজা পুজো আর্টিকেলসগুলো যেগুলো থাকে পুজোর সরঞ্জামগুলো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এখান থেকে আসতে কতখন টাইম লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওয়েট করছি মোটামুটি আপনি চলে আসুন ও কে ও কে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম